আমার কাছে একটি মেকআপ আইটেম রয়েছে যেটি আমি কিছু দিন আগে অনলাইনে অর্ডার করেছিলাম আমি দেখলাম যে আমি দোকানে যেই প্রোডাক্ট ব্যবহার করি সে প্রোডাক্টের মালই এখানে পাওয়া যাচ্ছে দামটা কিন্তু একই ছিল আমি কিন্তু কম দামের নিইনি তো আমি ভাবলাম তাহলে নিশ্চয়ই ঠিকই হবে তাহলে আমাকে আর দোকান থেকে নিতে হবে না আমার বাড়িতে চলে আসবে আমি অনলাইনে অর্ডার দিয়ে দিই তো আমি দিয়েছিলাম তারপর আমি সেটা পেয়ে খুশিও হয়েছিলাম কারণ আমি দেখলাম ঠিকই আছে কিন্তু আমি সেটা আমার সামনে দাদার বিয়ে বাড়ি ছিল তো আমি সেইটা বিয়ে বাড়ির জন্যই অর্ডার করেছিলাম কিন্তু আমি যখন মুখে মাখলাম মুখে মেখে তারপরের দিন দেখছি যে আমার প্রচুর মুখে র্যাশ বেরিয়েছে কিন্তু এরকমটা আমার কোনো দিন হয়নি কেন হল আমি বুঝতে পারছি না আর মানে কোনো একটা তো সমস্যা রয়েইছে তা না হলে তো আমি একই প্রোডাক্ট ব্যবহার করি ওটা মেখে আমার এরকম এরকম র্যাশ বেরিয়ে গেল আমার খুবই তো খারাপ লাগছিল মুখটা আমার একদম বাজে হয়ে গিয়েছিল মানে এত পরিমাণ র্যাশ বেরিয়ে গিয়েছিল যে আমি মুখটা আমাকে মনে হচ্ছে আমি বাইরে বেরবো না আমার খুবই খারাপ লেগেছিল আমি তো টাকা দিয়ে নিয়েছিলাম তারপরেও কেন এরকম হল আমি বুঝতে পারছি না তার থেকে আমি ভাবছি যে অনলাইনে আমি আর কোনো দিনও কিছু নেব না আমার দোকানে গিয়ে নেওয়াটাই ঠিক আছে আমি এরকম হবে কিন্তু বুঝতে পারিনি